হ্যাঁ গ্রামের খেলাগুলি মধ্যে যেমন হলো একটি বউ বাসন্তী বউ বাসন্তী খেলার নিয়ম হলো যে একটা বউ বসবে এবং দুটো টিম থাকবে দুটো টিমের মধ্যে খেলা চলবে একটা টিমের একটি বউ থাকবে তাকে বসানো হবে এবং তাকে ছুঁয়ে ছুঁয়ে ঘুরে ঘুরে যেতে হবে আর যখন বউকে নিয়ে উঠে আসবে তখন যদি কেউ বউকে বা যে উঠিয়ে নিয়ে আসছে তাকে ছুঁতে পারে তো পরের দল আবার চান্স পাবে এই দল তখন হেরে যাবে তো আরেকটি খেলা হলো যেমন যেমন ষাঁড়ের লড়াই কিতকিত খেলা কিতকিত খেলা কিতকিত খেলা খেলতে গেলে একটি বক্স করা হয় বক্সের মধ্যে একটি গুটি নিয়ে প্রত্যেক বক্সগুলির মধ্যে মধ্যে দিয়ে ছুটে ছুটে গুটিগুলোকে বাইরে বার করতে হয় এবং পরে কিতকিত করে এক দমে পুরো বক্স ঘুরে এসে ওই গুটির ওপর লাফাতে হয় তো আরো একটি যেমন হলো লাঠি খেলা লাঠি খেলা আমাদের গ্রামাঞ্চলে ভালোই দেখা যাই তো লাঠি খেলা খুবই জনপ্রিয় খেলা তো আরেকটি খেলা হলো কড়ি খেলা কড়ি খেলা একটি গ্রামীণ খেলা তো এই খেলা খুবই লোক খেলে আরেকটি খেলা হলো মার্বেল গুলি মার্বেল গুলি মার্বেল গুলি খেলতে হয় একটি আঙ্গুলে করে একটি গুলি নিয়ে আরেকটি গুলিকে টিপ করে মারতে হয় তো এই খেলা এইভাবেই খেলে তো আরেকটি খেলা হলো গুলিরা ডাঙ্গুলি ডাঙ্গুলি খেলতে গেলে একটি গুলি থাকে ও এবং একটি বাড়ি থাকে সে হলো ডাং ডাং নিয়ে ডান্ডাকে মারতে হয় এবং ডান্ডা গুলি গুলি যত দূরে যায় সেই অনুযায়ী খাটকে চোরকে খাটতে হয় আরেকটি খেলা হলো কবাডি কবাডি খেলায় দুটো দল নির্ধারিত করা হয় দুতো দুটো দলের মধ্যে খেলা হয় একটি দলে একটি করে লোক যায় পরের বক্সে গিয়ে একজনকে যদি কবাডি কবাডি বলতে বলতে ছুঁয়ে আসতে পারে তো যেই ব্যক্তিকে ছুঁয়েছে সেই ব্যক্তি বাদ হয়ে যায় এবং পরে আবার ওই দল থেকে আবার একজন আসে তো এইভাবে খেলাটি চলতে থাকে লাস্টে যাদের দলে বেশি লোক থাকে তো তারাই জিতে যায় তো এই কবাডি খেলা এবং গ্রামের খেলা হলো ক্রিকেট ফুটবল তো এইসব খেলাগুলো তো শহরের লোক খে খেলার জায়গা পায় না সেই কারণে এইগুলো ইন্ডোরে খেলতে হয় তো এইগুলো ইন্ডোরে খেলে তো আর যখন কোনো যদি ওই গ্রামের লোকের সঙ্গে কলকাতার লোকের খেলা হয় তো সেখানে গ্রামের লোক এমন খেলে এমন তাদের মধ্যে ক্ষমতা রয়েছে গ্রামের লোকের তো কলকাতার লোক পারে না কলকাতার লোক হেরে যায় তো গ্রামের লোক পরিবেশ গ্রামের খেলোয়াড় গ্রামের সবই খুবই ভালো